আমি স্কুলে বা কলেজে যখন পড়তাম তখন অনেক নামকরা বিজ্ঞানীর কথা আমি জেনেছি এখনো তাদের কিছু কিছু কথা মনে পড়ে আমার সব থেকে আচার্য জগদীশচন্দ্র বসু বিজ্ঞানীকে ভালো লাগে কারণ তিনি গাছের প্রাণ আছে সেটি প্রমাণ করেছিলেন এবং দেখিয়ে দিয়েছিলেন যে গাছের প্রাণ আছে আর একজন বিজ্ঞানীর কথা আমার মনে পড়ে তার নাম নিউটন নিউটন দেখিয়েছিলেন সে একটি গাছের আপেল গাছের তলায় বসেছিল তার কাছে একটি আপেল যখন পড়ে তখন সে ভেবেছিল যে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি আছে উপর দিকে না যেয়ে নিচের দিকে আপেলটি নেমেছে তিনি সেটি প্রমাণ করেন